আমি নিউ টাউন এলাকার বাসিন্দা আমি ইস্কো স্টিল প্লান্টে কাজ করি সেখানকার টাউন সার্ভিস দ্বারা জল সরবরাহ হয় সেই জল সরবরাহ কলের দ্বারা আমরা জল নিই সেই জলকে ডাইরেক্ট কেউ কেউ খায় কেউ কেউ পরিস পরিস্রবণ করে ওয়াটার ফিল্টার দ্বারা আমি আগে ওয়াটার ফিল্টার ইউজ করতাম না এখানে যখন চাকরি করতে আসি তখন এখানে সবাই বলতো যে এখানকার জল ভালো কিন্তু কিছুদিন খাওয়ার পর মনে হল না এখানকার জলের মধ্যে কিছু সমস্যা আসে সেই জন্য আমি ওয়াটার ফিল্টার ইউজ করি সেটা অফলাইনে জাস্ট ওয়াটারটাকে ওখানে ওপর দিয়ে ঢেলে দেওয়া হত কিছুক্ষণ পর ওটা সেটলিং হয়ে নীচে থাকতো স্টোর হত সেখান থেকে আমি বটল নিয়ে জল পান করতাম কিন্তু সেটা কিছুদিন চলার পরে সেখান থেকে মনে হল একটা স্মেল আসছে কেন এখানকার জলটাকে মানে পরিস্রবণ করার জন্য কিছু ক্লোরিন নামক ব্লিচিং ইউজ করা হত সেটা গন্ধ করতো তার জন্য আমি এখন রিসেন্ট এই এক মাস না দু মাস হল ইলেকট্রনিক ওয়াটার পিউরিফায়ার কিনেছি কেন কেন্টের যেটার মাধ্যমে এখন আমি জল পান করে সুস্থ আছি কিছুদিন আগে আমার শরীর খারাপ হয়েছিলো এই জল পান করে সেই জন্য এখন আমি কেন্ট ওয়াটার ফিল্টার দ্বারা জল পান করছি এখন সুস্থ আছি আমার বাড়ির সবাই লোক সুস্থ আছে আরও আমি সবাইকে সাজেস্ট করবো এখনকার দিনে ওয়াটার ফিল্টারটা ইউজ করার জন্য কারণ জল হচ্ছে ম্যাক্সিমাম রোগের কারণ জল দূষিত হলে শরীরে রোগের বাসা বাঁধবে জল ছাড়া মানুষের জীবন চলবে না তাই জন্য জলের আরেক নাম জীবন